পাশে আমার ভাবি আছে তাদের হাঁস মুরগি ভালোভাবে পষে দেখেছি মুরগি ডিম পারলে শিকী হয় না মোরগ না হলে তাই জন্য করে মোরগ কেনে আমি আমার ভাবিরাও হাঁস আমরা হাঁস পুষি হাঁসে ডিম না ডিম পালে শিখি হয় না হাঁসা কিনে কিনে তারপর বাচ্চা ওঠে বাচ্চা উঠলে তাদের খুদ খাওয়ানো ম্যাজ খাওয়ানো ভাত খাওয়ানো গুঁড়ো খাওয়ানো খেয়ে গিয়েয়ে বড়ো করে হাটে বিক্রি করে আমার দাদাদের বাড়ে গেলে আমার দাদারা ওই হাঁস মুরগি বড়ো বড়ো করে আমাদের আমরা গেলে তাতে খাওয়াই জবাই করে আমার হাটেও বিক্রি করে আমাদের বাড়িও অনেকগুলো হাঁস মুরগি আছে তারা ডিম পারে আমরা ডিম ডিমি বাচ্চা তুলে তারপরে খাওয়া দিই ম্যাঁজ দিই গুঁড়ো দিই ভাত দিই দিয়ে বড়ো করে আমরাও হাটে বিক্রি করি করে পয়সা নিয়ে অনেক রকম কাজে লাগাই লেই গে একটা কোনো কিছু কিনি আম ফের মুরগি কিনে বাচ্চা দুলি তুলে এরম করি আমার দাদারা রয়েছে দাদারা ভালো মন্দ মুরগি জবাই করে খাই মুরগি বাচ্চা তুলে তুলে কোথায় বিক্রি করে পোষে পুষে মানুষই মানুষ বাড়িতে কিনতে আসে আমরা পিসির বাড়ি গেলি আমার পিসিরা হচ্ছে আমার পিসিরা বিক বিক্রি করে মুরগি মুরগি আমাদের আমরা গেলে আমরা মুরগি কেটে আমাদের খাওয়াই রান্না করে